ভালো কাজের জায়গায় সুযোগ পেতে আমার এলাকার তরুণরা অনেকে ডাক্তার হতে চায় ডাক্তার হওয়ার জন্য তারা ডাক্তারের কোর্সগুলো পূর্ণ করে কোর্স পূর্ণ হওয়ার পর তারা পরীক্ষায় বসে পরীক্ষায় বসে উত্তীর্ণ হলে তারা ডাক্তারি করে ডাক্তারি করার পর অনেকে পুলিশ হতে চায় পুলিশ হওয়ার জন্য তারা পুলিশের ট্রেনিং কমপ্লিট করে ট্রেনিংটা পূর্ণ হওয়ার পর তারাও পরীক্ষায় বসে পরীক্ষায় উত্তীর্ণ তারা পুলিশের চাকরি করতে পারে যারা বেশি পড়াশুনো করে যারা ইঞ্জিনিয়ার হতে চায় তারাও ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে কলেজ যায় পরীক্ষা দেয় পরীক্ষায় উত্তীর্ণ হলে তারাও ইঞ্জিনিয়ার হতে পারে অনেকে যাদের কম পড়াশুনো তারা ব্যবসা করে জীবন কাটায় তারা ব্যবসা করতে যায় অনেকে বড় বড় ব্যবসায়ী হতে চায় আবার তারাও ব্যবসা করে জীবন কাটায় অনেকে খেলাধূলায় বেশি মনোযোগী খেলাধূলা করতে চায় ফুটবল খেলা ক্রিকেট খেলা যার যেটা পছন্দ সে সেটা করতে চায় খেলাধুলো করে জীবন কাটায় খেলাধূলায় আরও জীবনে আরও এগিয়ে যেতে চায় আরও অনেক বড় বড় জায়গা অর্জন করতে চায় তারপর অনেকে মাছ ব্যবসা করে অনেকেই ডাক্তারি করে অনেকে টিচার হতে চায় টিচার হওয়ার জন্য অনেক পড়াশুনো করে অনেকে প্রাইমারি স্কুলে চাকরি করতে চায় অনেকে হাই স্কুলে চাকরি করতে চায় কেউ কেউ কলেজেও চাকরি করে টিচারিং করে তারপর এরা সব এসব কাজের মধ্যে দিয়ে জীবন কাটিয়ে যায়